মানুষ অনেক ধরনের খেলা খেলে থাকে কিন্তু গ্রাম এবং শহরের মধ্যে খেলার যদি পার্থক্য বলা হয় তাহলে গ্রামের মানুষেরা যেমন ক্রিকেট খেলে থাকে ফুটবল হকি আরও অনেক ধরনের লুকোচুরি আরও অনেক ধরনের খেলা খেলে থাকে আর শহরে বলতে ফুটবল ক্রিকেট হকি আরও আরও অনেক ধরনের মানে খেলা খেলে থাকে

হতে হতেই ওরা মানে নিজেদের দরও দরও করতে যায় মানে ভোরের দিকে দৌঁড়োতে যায়ে আরও সন্ধ্যা হতে থাকে ফির সন্ধ্যাবেলায় খেলাধূলা করে মানে ওরা পারিশ্রমিক দিক থেকেও মানে খুব ভালো ওরা শারীরিক শারীরিক দূর শারীরিক দূর্বলতাও বেশি দেখা দেয়না ওরা অনেক পরিশ্রম করে তার জন্য কিন্তু শহরের মানুষেরা সেরকম খেলাধুলা করে না তারা একটু অলস প্রকৃতির হয়ে তারা মানে তারা যদি খেলারও সুযোগ পায় মাঠে গিয়েও কিন্তু তারা খেলতে চায় না তারা মোবাইলের এখন খুব মানে অভ্যাস হয়ে গেছে মোবাইল চালানো মোবাইলেতে গেম খেলতে থাকে যেমন পাবজি ফ্রি ফায়ার বাবাল শুটার আরও অনেক ধরনের গেম আছে তারা খেলতে থাকে মানে কি বলবো মানে গ্রাম আর শহরের মধ্যে যদি পার্থক্য করা হতো খেলার দিক থেকে গ্রামের ছেলেগুলোই ভালো হয় আর যদি শহরের দিক থেকে বলবো তো শহরে অত ঠিকভাবে জায়গা না থাকায় শহরে সেরম খেলাধূলা হয় না